আমি যখন কাউকে বাগান তৈরি করতে বলি তখন প্রথম কথাই বলি বাগানটাকে আগে সুন্দরভাবে ঘিরে দিতে হবে দ্বিতীয়ত মাটিটাকে আগে একটু খুঁড়ে নিতে হবে খুঁড়ে নেওয়ার পরে সেখানে জৈবসার প্রয়োগ করে মাটিটাকে আগে উর্বর করে নিতে হবে এরপরে মাটিতে ফুল গাছ বা যে কোনো সবজি গাছ লাগাতে হবে সেই লাগানোর পরে যথাযথ সময়ে তাদেরকে সার দিতে হবে যথাযথ সময়ে গাছেতে ওস জৈবসারগুলো প্রয়োগ করার পরে যথাযথ সময়ে জল দিতে হবে তো সেই সব ঠিক টাইমে করার পরামর্শ দিই যদি কেউ না করে তাহলে গাছগুলো মারা যাবে গাছেরও প্রাণ আছে তাই গাছ মারা গেলে সমাজের ক্ষতি সেগুলো তাদেরকে আমি বুঝিয়ে দিই